হ্যালো হ্যাঁ আপনি মুন্না ফাস্টফুডের দোকান থেকে কথা বলছেন হ্যাঁ আমি এই দশ মিনিট আগে একটা পিজা অর্ডার করেছিলাম হ্যাঁ কি পিজাটা রেডি নেই পিজাটা তো আমার তো আপনারা তো ডেলিভারি নিলে এক ঘণ্টার মধ্যে দেওয়ার কথা বলেন তা রেডি হয়নি এখনো ও রেডি হয়নি তাহলে রেডি না হলে এটা এটা তো আপনাদের ভুল আপনার রেডি দেননি কেন রেডি করে আমার এখানে পাঠাননি কেন যথারীতি আমি তো অনলাইনে আপনাদের রেস্টুরেন্টে টাকা মেরে দিয়েছি তালে আপনাদের নামে আমি কমপ্লেন করি আমি থানায় কমপ্লেন করি ও আপনি বলছেন যে না কমপ্লেন করতে বারণ করছেন তাহলে এক ঘণ্টার মধ্যে পাঠিয়ে দেন আপনারা যদি দায়িত্ব নিয়ে যদি ঠিক মতো কাজ না করেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনারা যদি পাঠাতে পারেন তাহলে খুবই ভালো আমার ফ্যামিলি অন্য জায়গায় বেড়াতে যাবে তো পিজাটা নিয়ে যাবে ওই জন্য আপনাদের কাছে আমি অর্ডার করেছিলাম ঠিক আছে কোনো অসুবিধে নেই আপনারা পনের মিনিটের মধ্যে তাহলে পিজাটা পাঠিয়ে দেবেন আমি কিন্তু অনলাইনে পে করে দিয়েছি টাকা হ্যাঁ ঠিক আছে আমি আপনাদের নামে কোনো কমপ্লেন করব না ঠিক আছে